আমি ছোটোবেলা থেকে খুব আঁকতে ভালোবাসি চিত্রকলার মধ্যে আমার আঁকা জিনিসটা খুব পছন্দের ভালোবাসার ভালো লাগার জিনিস আমি ছোটোবেলায় অনেক দু একটা কোচিং নিয়েছিলাম যেখানে আমি একজন একজন শিক্ষক আমাকে খুব সুন্দর ভাবে আঁকা শিখিয়েছিলো সেখানে আমি আঁকায় প্রায়ই আড়াই বছর একটা কোচিংয়ে ছিলাম তারপরে আমি নিজেই পড়াশোনাতে ব্যস্ত হয়ে যাওয়ার পরে আর টিউশনি নিতে পারি নি তারপরে আমি নিজেই বাড়িতে ঘরে বসে নিজেই আঁকি আঁকা ছবি অনেক ছবি এঁগেছি আমার পাশের পাড়ার পাড়ার কোনো অনুষ্ঠান হলেও অনুষ্ঠানেও আমি নিজের নাম দিয়েছি সেখানেও অনেক পুরস্কার পেয়েছি আঁকার জন্য আঁকা আমার খুব ভালো লাগার একটা জিনিস যেখানে আমার পছন্দের একটা পছন্দের জিনিসের মধ্যে একটা পড়ে আঁকা আমার খুব মন খারাপ হলে কোনো শরীর খুব মন খারাপ থাকলেই আমি এই সব আঁকলে আমার মন অনেক ভালো হয়ে যায় ভালোবাসার জিনিসের মধ্যে একটা পড়ে আঁকা ছোটোবেলায় আমি অনেক ভালোবাসতাম অনেক শিখতাম এখন অনেক কাজের কাজের জন্য অনেক পড়াশোনার জন্য আঁকা খুব কম হয় তবুও আমি আঁকতে আঁকি যখন টাইম পাই সময় পাই তখনই ঘরে বসে বসে আমি ছবি আঁকি বাড়িতে খুবও আমার এই প্রতিভার জন্য অনেকে আমায়কে অনেকে ভালো কথা বলে যেটা আমার যেটা আমার খুব পছন্দের কারণ সবার কাছ থেকে অনেক ভালোবাসা পেতে পেতে আমার ভালো পত্তি আরও সুন্দর ভালো লাগা তৈরি হয়ে যায় ছবি আঁকতে সবারই হয়তো মোটামুটি ভালোই লাগে কিন্তু আমার আঁকার প্রতি একটি অন্য রকমের ভালোবাসা আছে আমি ভবিষ্যতে হয়তো আরও বড়ো কোথাও যেয়ে টিউশানি নেব কোচিং নেব আরও বড়ো কোচিং নেব যেখানে আমাকে আরও ভালো করে শেখাবে ছোটোবেলায় একটা কোচিং নিয়েছিলাম সেখানেও খুব ভালো করে আমাকে শিক্ষক মশাই শিখাতেন ছোটোবেলায় অনেক অনেক জিনিসই আমি পুরস্কারও পেয়েছি এই আঁকার জন্য আঁকা আমার খুব পছন্দের একটা আঁকার সময় আমার মন মন আঁকাতেই থাকে অন্য কোথাও যায় না কারণ আঁকা যেই জিনিসটা আম সবার ভালো লাগে সেই জিনিসের প্রতি মনমোহ থাকে আমার মনমোহ সব আঁকার প্রতি চিত্রকলা বলতে গেলে আমার সব আঁকার মধ্যেই রয়েছে আঁকা জিনিসটা আমার অত্যন্ত অত্যন্ত কাছের বা অনেক প্রিয় একটি জিনিস